হ্যালো দাস রেস্টুরেন্ট আমি একটা খাবার অর্ডার করতে চাই কারণ আমি এখানে একটা কাজে ফেঁসে গেছি আমরা অনেকে আছি আপনাদের ওখানে যদি রেস্টুরেন্টটা খোলা থাকে আমার খুব উপকার হয় একটু খাবারটা অর্ডার নিলে খুব ভালো হয় যদি খোলা থাকে আপনি একটু কাইণ্ডলি বলবেন যে খাবারটা ডেলিভারি দিতে পারবেন কিনা তাহলে আমি খাবারটা অর্ডার করতে পারি আর যদি না দিতে পারেন তাহলে আমাদের কোনও একজন গিয়ে ওখান থেকে খাবার নিয়ে আসবে